হ্যাঁ পাখি দেখলেই আমার ফটো তোলার ইচ্ছা হয় আমাদের ঘরের পাশেই পুকুর আছে সেখানে প্রতিদিন সকালবেলা দেখি কতো পাখি আসে বক মাছরাঙা পানকৌড়ি তারা দেখি সকালবেলা হলেই কতো পা মাছ ধরে তারা খায় এবারে আমি তখনই ফটো তুলে রাখি কিন্তু আমি তো মধ্যবিত্ত বাড়ির বৌ আমার তো আর বড়ো ক্যামেরা নেই আমার মোবাইল আছে সেই মোবাইল থেকে আমি ফটো তুলে রাখি যেমন বিকালবেলা করে মাঝে সাজে মাঠে যাই মাঠের দিকে গেলে দেখি মাঠে কতো রকম পাখি পক্কু আছে তাদেরকে ফটো তুলে রাখি দেখি কতো সারস একসঙ্গে এসে মাঠে তাদের খাবারের জোগাড় করছে সেইগুলো দেখে আমার ভালো লাগে সেইগুলো আমি ফটো তুলে রাখি যেমন একবার দীঘায় বেড়াতে গিয়েছিলাম সেখানে ঝাউ বাগানে দেখলাম কতো রঙের পাখি কতো নানা রঙের পাখি কলরব করছে একে অপরের সঙ্গে যেন মনে হয় কথা বলছে তখনই আমার ইচ্ছে হলো এই আমি ফটো তুলে রাখি আমি যখনই পাখি দেখি আমি আড়াল থেকে তাদেরকে ফটো তুলে রাখি